যখন আমি ব্যবসাটা শুরু করেছিলাম তখন আমি অনেক কম টাকা দিয়ে ব্যবসাটাকে ব্যবসা ব্যবসার মধ্যে ইনভেস্ট করেছিলাম কিন্তু তারপর ধীরে ধীরে আস্তে আস্তে করে আমা আমার ব্যবসাটা অনেক বেড়েছে তার মধ্যে অনেক ইনভেস্টরস যারা যারা আছে ওরা আমার ব্যবসা থেকে অনেক ব্যবসার মধ্যে অনেক ইনভেস্টও করেছে তাদেরকে অনেক প্রফিটও পেয়েছে তারা সেই জন্য ওরাও অনেক ভালোবাসে আমার ব্যবসার মধ্যে টাকা ইনভেস্ট করার জন্য আর আমি ব্যবসাটা সেই জন্য শুরু করেছিলাম কেন যে আমি আমার ব্যবসা আমার নিজের ব্যবসা হলে আমি নিজের মতন চালাতে পারব আমি নিজের মতন ডিসিশন নিতে পারব যে আমার ব্যবসার জন্য কী ভালো কী খারাপ আমাকে কারোর আন্ডারে কা কাজ করতে হবে না আমাকে কারোর অ্যাডভাইসটা নিতে হবে না আমাকে কারো ওপিনিয়নটা নিতে হবে না সেই জন্য আমি নিজের ব্যবসা শুরু করলাম যে আমি নিজেরভাবে নিজের ব্যবসাটা চালাব সেই জন্য আপ নিজের ব্যবসা করাটাও অনেক ভালো কিন্তু এইভাবে নিজের ব্যবসাটা করা অনেক ভালো